ডান্স আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ আমার প্রিয়তম হবিগুলির মধ্যে অন্যতম হলো নৃত্য আমার জীবনে অনেকবার সুযোগ হয়েছে নাচের প্রতিযোগিতায় নাম দেওয়ার আমি নিজের প্রথম অভিজ্ঞতার ব্যাপারেই বলি আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন ছোটো ছিলাম কিন্তু নাচের শখটা ছোটো ছিল না তাই সরস্বতী পুজোয় নৃত্য প্রতিযোগিতায় নাম দিয়ে ফেলেছিলাম মনে একটু সংঙ্কট বোধ ছিল কিন্তু ভয়কে পরাজিত করার জন্য নাম দিয়েই ফেললাম নাচ প্রতিযোগিতায় তারপর সন্ধ্যা হলো নাচ প্রতিযোগিতা শুরু হলো নাচের মঞ্চে উপস্থিত হলাম আমার নাচের আগে তিনজনের নৃত্য হলো একজন ছেলের ও দুইজন মেয়ের তাদের নাচ বেশ ভালোই লাগলো কিন্তু মঞ্চে আমার নাম ডাকাটা যতই কাছে আসছিলো আমার হৃদপিন্ডের গতি বা বৃদ্ধি পাচ্ছিলো তখন আমার পরিবারের লোকেরা আমায় সাহস দিল যে তুই পারবি অবশেষে চার নম্বর প্রতিযোগী হিসেবে আমাকে মঞ্চে ডাকা হলো মঞ্চে উঠতে না উঠতেই আমি অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম কিন্তু তখনই মনে মনে বলে ফেললাম অল ইজ ওয়েল আর তার সঙ্গে সঙ্গে সঙ্গীত বাজতে শুরু করলো আমি অবশেষে ভেবেই ফেললাম আমার সামনে পিছনে কেউ নেই আমি একাকী একটা বন্ধ করে নাচছি তারপর নাচলাম আর নাচলাম যতক্ষণ না পর্যন্ত সঙ্গীত থেমে ওঠে এভাবেই আমার নৃত্য শেষ হলো নাচের শেষের পর সবাই করজোড়ে তালি মারছিল তারপর বাকি প্রতিযোগীদের নাম দেখলাম নাচ দেখলাম সেই প্রতিযোগিতার ফলের অপেক্ষায় ছিলাম অবশেষে ফল প্রকাশিত হলো দুঃখবশত আমি প্রথম হলাম না কিন্তু দ্বিতীয় হলাম এইভাবেই নাচের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে আমি নিজের ভয়কে কাটিয়ে উঠলাম আমার জীবনে পাওয়া এটি ছিল সেই প্রথম পুরস্কার দ্বিতীয় হওয়ার পুরস্কার যা আমার জীবনের অন্যতম প্রিয়